নতুন বাইকাররা সাধারণত যেই ভুলগুলি করে সেগুলি হলো যে তারা স্পিড ব্রেকার মানে না স্কুল কলেজের সামনে দিয়ে ওভার স্পিডে গাড়ি চালায় এবং হেলমেটও নেয় না পায়ে বুট পরে না জ্যাকেট নেয় না এগুলি হলো তাদের মেন ভুল তারপরে তারা ওভার লিমিটে গাড়ি চালায় যেখানে দিয়ে চ স্পিড লিমিট চল্লিশ কিলোমিটার সেখানে তারা জোরে বাইক চালায় এবং স্পিড ব্রেকার মানে না তারপরে কাগজপত্রও বাইকে নিয়ে আসে না এগুলি হলো নতুন বাইকারদের সাধারণত ভুলগুলি আর এগুলি এড়ানোর জন্য আমাদের সরকারকে আর একটু কঠোরভাবে আইনগুলিকে দেওয়া দরকার আরও সুরক্ষা বাড়ানোর জন্য আরও কঠোরভাবে আইনগুলি নিশ্চিত করা দরকার এবং পুলিশ স্টাফদেরও একটু বাড়ানো উচিত ভালোভাবে বোঝানো উচিত এবং নতুন বাইকারদের এগুলো বোঝানো উচিত যে তারা যেন ঠিকভাবে সেফলি ড্রাইভ করে এবং অন্যদেরও সেফ রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার হল ভালো মানের দামি হেলমেট পায়ের জন্য বুট হ্যান্ড গ্লাভস প্যান্ট তারপর বিভিন্ন ধরনের গাড়ির কাগজ লাইসেন্স ইন্স্যুরেন্স এইগুলিই আমি আমরা সাথে সর্বদা রাখি এবং তাদেরকেও তাদেরকেও বলবো যে তাদেরকেও সাথে রাখতে এবং কাগজপত্র সব সময় সাথে রাখতে হবে আর নতুন বাইকারদের এগুলিই ও পরামর্শ দেওয়া উচিত যে তারা যেন লিমিটে গাড়ি চালায় হেলমেট পরে সাবধানে গাড়ি চালায় এবং স্কুল কলেজের সামনে হসপিটালের সামনে যেন তারা লিমিটে লিমিটেড স্পিডে গাড়ি চালায় এবং স্পিড ব্রেকারগুলি মেনে চলা উচিত তাদের এ এবং ট্রাফিক লাইটগুলোও ট্রাফিক সিগনাল সিগনালে ঠিকঠাকভাবে দাঁড়ানো ওইগুলিও মেনে চলে উঠতে নিজেও সুরক্ষিতভাবে গাড়ি চালানো এবং অন্যকেও সুরক্ষিত করি এটুকুই মানে বলার প্রয়োজন তাদেরকে আর বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার হলো ভালো মানের দামি হেলমেট পায়ের জন্য হ্যান্ড গ্লাভস প্যান্ট তারপর বিভিন্ন ধরনের গাড়ির কাগজ লাইসেন্স এগুলিও ঠিক ঠাক মতো রাখা এবং ইন্স্যুরেন্স কাগজগুলিও সময় মতো ঠিক আপডেট করিয়ে নেওয়া আর এগুলি মেনে যাওয়া না হলে তাদের জন্য কঠোর আইন আমাদের সরকারকে প্রযোজ্য করা উচিত